আমার একটা টেলার মেশিন আছে আমি ওইটায় লোকের সেলাই করি বা নিজেদেরও সেলাই করি এইভাবে আমার সংসারেরও কিছু উপার্জন হয় সমস্ত কিছু চলে কিন্তু আরেকদিকে দেখতে গেলে আমার ছেলেগুলো পড়া ছেলেমেয়েদের কাছে পড়াতে বসতে পারছি না ওইটাতে সময় দিতে পারছি না ছেলেমেয়েদের কাছে সময় দিতে পারছি না ওই ধার দেখতে গেলে এইধারে হচ্ছে না এইধার দেখতে গেলে ওই ধার হচ্ছে না এটাতে একটা ছেলেদেরও ক্ষতি হচ্ছে ছেলেদের কাছে যদি না বসি পড়াতে ছেলেদের পড়াশোনা কোন কিছু হচ্ছে না তাহলে আমার মেশিনটার কাজকম্ম বন্ধ করতে হচ্ছে কিংবা মেশিনটা এই ছেলেদের কাছে বসলে আবার মেশিনের কাজ বন্ধ করতে হচ্ছে তাহলে কোনটা হবে মানে ছেলেদের কাছেই বসাটা বেস্ট ছেলের যেহেতু ছেলে মেয়েরা পড়াশোনা করবে তাদের কাছেই বসাটা ঠিক অতএব মেশিনের কাজ বন্ধ রাখতে হবে যতই সংসারের উপার্জন কিছু করি কিন্তু মেশিনটার কাজ বন্ধ রাখতে হবে বন্ধ রেখে ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেখতে হবে